হ্যাঁ আশেপাশে বাড়ি এখানে তাদের কথা জানা প্রজাতির জন্য হোম স্টের সুবিধা প্রদান করে কী কী সেরকম করে বলতে ইঙ্গিত থাকার ব্যবস্থা খাওয়ার থাকার ব্যবস্থা এখানে বলতে খুবই ভালোভাবেই আছে এখানে রুম টুম আপনার কোনো অসুবিধাটা হবে না না হচ্ছে আপনার আমাদের এখানে পাশাপাশি বাড়িতে বিভিন্ন জায়গা থেকে অনেক লোক ঘুরতে আসে ঘুরতে এসে তারা এখানে থাকে আমাদের পাশের বাড়িতে এমন অন্য অনেক রকম হোম রয়েছে হোটেল রয়েছে আশেপাশে জায়গায় হোটেল করেছে আরও নতুন নতুন এই হোটেলে এখন মানুষজন থাকে তারা থাকে সমস্ত কিছু জানে তারা বুঝে ঠিক আছে এবার সেখানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয় না থাকাতেও কোনো অসুবিধা হয় না সেখানে আমাদের যেখানে যেটা আমাদের আপনাদের অসুবিধা হবে আমাদেরকে বললে আমরা সে কাজটা সঙ্গে সঙ্গে করে দিই এখানে ঠিক আছে থাকার রুম ভাড়া বলতে গেলে পার ডে এখানে আমরা দুশো পঞ্চাশ ষাট টাকা করে নিই যতদিন আপনি থাকবেন থাকতে পারেন এখানে সেরকম ব্যবস্থা আছে তারপরে খাবার দাবারও স্বচ্ছ প্রথমে সকালে আপনি পেয়ে যাবেন টিফিন পেয়ে যাবেন তারপরে দুপুরের সময় লাঞ্চ পেয়ে যাবেন রাত্রে ডিনার পেয়ে যাবেন এখানে আর আমাদের হোটেলের সামনে বিভিন্নরকম স্টল খাবার দাবার এরকম বসে আপনি চা ফা সব খেতে পারেন সিগারেট সমস্ত কিছুর ব্যবস্থা আছে খাবারের দিক থেকে ওসব কিছু ভাবতে হবে না খাবার আমাদের এখানে স্বচ্ছই পাওয়া যায় সকালে টিফিন দেওয়া হয় ডিম রুটি কলা ঠিক আছে এটা পাওয়া যাবে আর লাঞ্চে পাওয়া যাবে লাঞ্চে যেমন আপনি খাবেন যেদিন যদি মাছ ভাত বলে মাছ ভাত বললে মাছ ভাত ডিম ভাত বললে ডিম ঝোল ডিমের ঝোল শাকসবজি ভাত বা নিরামিষ যা বলবেন চিকেন ফিকেন যেটা খ খেতে চাইবেন দুপুরে পেয়ে যাবেন আর ডিনারে যদি বলেন রুটি খাবেন রুটি মাংস দেয় রুটি মাংসই হয় এখানে